এখনকার যুগে মানুষদের চাহিদার জন্য মানুষের চাহিদার জন্য এখন সবুজ স্থল পাওয়া কঠিন কারণ এখন এখন চারপাশে যেভাবে কলকারখানা যেভাবে মানুষের বসবাস বেড়ে উঠছে সেখানে সবুজস্থল পাওয়া খুবই কঠিন তো আমাদের পরিবেশগত পরিবর্তন যেমন খারাপ জলবায়ু কঠোর আবহাওয়া প্লাস্টিক জলের অভাব এখানে এসবের থেকেও ইত্যাদি কারণে প্রাণীদের ও উপর খারাপ প্রভাব কারণ এখন আমাদের আবহাওয়া এতটাই খারাপ যখন বৃষ্টি হওয়ার দরকার তখন বৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টি না হওয়ার দরকার তখন হচ্ছে তো আবহাওয়া প্রচুর খারাপ এবং প্লাস্টিক প্লাস্টিক তো খুবই খারাপ একটি জিনিস প্লাস্টিকের জন্যে অনেক পশু পাখি অনেক বিপদে পড়তে হয় তো পরিবেশগত পরিবর্তন থেকে দেখলেও প্রাণীদের ওপর এর প্রচুর প্রভাব পড়ে এবং আজকালকার দিনে এখন সবুজ স্থল পাওয়া খুবই কঠিন চারিধারে মানুষের বসবাস যেমনভাবে বেড়ে উঠছে সবুজ স্থল পাওয়া খুবই কঠিন এবং পরিবেশগত পরিবর্তন জলবায়ু কঠোর অবহাওয়া প্লাস্টিক জলের অভাব ইত্যাদির কারণেও প্রাণীদের ও উপর প্রচুর খারাপ প্রভাব পড়ছে